আমি বেশ কিছু দিন আগে একটা হেডফোন কিনেছিলাম যেটা ছিলো বোটের হেডফোন এবং এই হেডফোনটা আমি কিনেছিলাম তার সাউন্ড কোয়ালিটি ভালোর জন্য এবং তার ব্যাটারিটাও অনেক বেশি ছিলো অতোএব একবার চার্জ দিলে আমার হয়তো তিন থেকে চার দিন বেরিয়ে যেতো এবং এই ব্যাটারি যে যে সার্ভিসটা আমার হয়তো চার পাঁচ দিন বেরিয়ে যায় এবং আমার যে সাউন্ড কোয়ালিটি আরো ভালো হয়েছিলো তো কলিংয়ের দিক দিয়ে বললেও এবং সব দিক দিয়ে আমার যেহেতু এটা খুব ভালো আসছিলো অর্থাৎ যে যে যা জন্য আমি কিনেছিলাম হেডফোনটা সেটার কাজ খুব ভালো হচ্ছিলো বলেই আমি প্রোডাক্টটা মানে আমার খুব ভালো লেগেছিলো তাই আমি প্রোডাক্টটি কিনেছিলাম